বই ছাড়াও আমি পত্রিকার মধ্যে পছন্দ করি সুখী গৃহকোণ পত্রিকা যার মধ্যে যেটা মাসিক পত্রিকা মাসে মাসে বের হয় এর বৈশাখ মাসে একটি সংকলন বের করা হয় যেটা আমার খুব পছন্দের যেটা থাকে বিষয়বস্তু ভৌতিক এবং তার মধ্যে অনেকেই গল্প দেয় সেই গল্পগুলি আমার পড়তে খুব ভালো লাগে সেগুলো বেশ ভয়ানক এবং রোমহর্ষক শুনতে বা পড়তে বেশ ভালো লাগে এবং সংবাদপত্রের কথা যদি বলা হয় তার মধ্যে আছে বর্তমান আমাদের কর্মসংস্থান কর্মসংস্থান পড়ার ইচ্ছা আমার কারণ কম্ম কর্মসংস্থান পড়ে আমি কাজের সম্বন্ধে জানতে পারি কোন কোন নতুন কাজ ভ্যাকেন্সি খোলা হয়েছে কোন কোন কাজের ইন্টারভিউ কবে শুরু হবে এবং কোন কোন কাজ কোন কোন কাজের জন্য পরীক্ষা কবে শুরু হবে আমি জানতে পারি এবং খেলাধূলার খবর আমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি